আমি আমি এখন শিক্ষকতা কাজ করি তো শিক্ষকতা কাজের আমার খুব ভালো লাগে শিক্ষকতা কাজটা তার কারণ অনেককে দেখেছি যে আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম তখন একটা ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতাই করব এরম একটা স খুব একটা ইচ্ছা ছিল তো আমি কোনো এক সময় রবীন্দ্রনাথের একটা বই পড়ছিলাম তাতে একটা আমি শ্লোক পেয়েছিলাম যেটা এর ছিল যে শিক্ষার গোড়াটা তেতো আর আগাটা খুব মিষ্টি এই যে কথাটা কথাটা সে সময় না বুঝলেও আমি মনে মনে ভাবলাম যে এই কথাটার অর্থ কী

তখন দেখতাম যে যারা চাকরি বাকরি করে তাদের একটা সুখের জীবনযাত্রা তো আমি মনে মনে ভাবলাম যে চাকরি করতে গেলে তো প্রচুর পড়তে হবে তা পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় চাকরি করলে একটা সুন্দর জীবন পাওয়া যাবে তো আমি সেটাকেই আমি একটা মানে আমি বেছে নিলাম যে আমাকে পড়াশোনা করতে হবে এবং চাকরি পেতে হবে আমি পড়াশোনা করলাম খুব মন কান দিয়ে যে আমাকে চাকরি একটা পেতেই হবে তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বিএ পাশ করলাম বিএ পাশ করার পরেই আমি চাকরি পেলাম এখন আমি চাকরি করি এখন আমি বুঝলাম বুঝতে পারছি যে রবীন্দ্রনাথের কথাটা যে যখন আমি পড়াশোনা করতাম বাবা মা বলত দাদারা বলত তো পড়তে বসতাম না তাদের কাছে অনেক মারধরও খেয়েছি এর জন্যই এখন আমি বুঝতে পারছি সেই সময় যদি আমি বাবা মার বকাবকি যে করত কি জন্য পড়াশোনার মন বসত না কিন্তু এখন বুঝতে পারছি যে চাকরি করে এখন আমি খুব সুখে একটা জীবন যাপন কাটাচ্ছি তা চাকরিটা সেই সময় যদি না করতাম তাহলে আমাকে কত কষ্টে আমার দিন কাটতে হতো তা পড়াশোনা করেছিলাম বলেই আজকে আমি এই চাকরি করছি তো রবীন্দ্রনাথের ওই গল্পটাই বা ওই বাক্যটাই আমার এখন বেশি করে ভাবায় যে শিক্ষাটা কঠিন শিক্ষাটা গোড়ার দিকে তেতো কিন্তু আগার দিকে মিষ্টি এটাই প্রমাণ হয়েছে